সত্য ঘটনা অবলম্বনে একটা লেখা বই আমি পড়েছিলাম যেটা হচ্ছে চিকিৎসক ডাক্তার অমিতাভ চন্দ লিখেছিলেন তার জীবনের আশ্চর্যজনক কাহিনী নিয়ে তো বইটা ছিল নিউরোসার্জেনের একটা ডায়েরী নামটাই ছিল নিউরোসার্জেনের ডায়েরী তো এই বইটা পড়লে অনেক ভয় কাটবে কী আছে এই বইয়েতে মোটামুটি নিউরোসার্জেন স্বাস্থ্যচর্চাও করেন সেই বিষয়ে মোটামুটি লেখা রয়েছে সঙ্গে লেখালেখির নিয়মিত চর্চা আছে ডাক্তার অমিতাভ নন্দী তার জীবনের আশ্চর্যজনক কাহিনীগুলো বেছে বেছে লিখেছিলেন নিউরোসার্জেনের ডায়েরীতে বইটা পড়ার সময় কীভাবে সার্জারি হয় এবং সেই সার্জারিতে কীভাবে একটা মানুষ তার ভয় কাটিয়ে উঠবে সেই সমস্ত বিষয়গুলো লেখা রয়েছে স্বাস্থ্যচর্চা যারা করেন তারা এই ধরনের বই পড়তে পারেন এটা একটা প্রাতি প্রাচীন চিকিৎসার কথাও সেখানে উল্লেখ করা রয়েছে চরক সুশ্রুত নিয়ে যা এখানে বলা রয়েছে সেটা দেখে বা পড়লে অনেক পড়ুয়ারা চমকে উঠবেন এই বইটা পড়লে বুঝতে পারবেন আতঙ্কিত হওয়ার কোনও কারণ কোনও ক্ষেত্রেই নেই এখানে রয়েছে বিভিন্ন কেস হিস্ট্রি একজন ডাক্তারকে কতটা সমস্যায় পড়তে হয় সেই ব্যাপারেও এখানে লেখা রয়েছে রোগীকে বাঁচানো ডাক্তারের কাজ এবং ধর্ম অনেক রোগী এসেছিলেন তাদের খারাপ অবস্থা নিয়ে তাদেরকে সুস্থ করা খুবই কঠিন কাজ ছিল কীভাবে সেই ডাক রোগীদের ডাক্তারবাবু বাঁচালেন তার অভিজ্ঞতাও এখানে লেখা রয়েছে এই বইটিতে